রাতে আমি হ্যাঁ রাতে আমি পাখি দেখার চেষ্টা করেছি এবং এক আত্মীয়র বাড়িতে আমি একবারে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে রাত্রে টর্চ লাইট নিয়ে এ করে গাছে একটা গাছ ছিল বড় সেই গাছে টর্চ লাইট মেরে দেখি পাখিরা কিচির মিচির করছে এক ধরনের পাখি রাতেই দেখা যায় সেটা হলো পেঁচা রাতে পাখি দেখার অভিজ্ঞতা আমার ভালোই ছিল হাতে একটা লাঠি নিয়ে আর কোনো এ্কটা টর্চ লাইট নিয়ে রাতে আমি পাখি দেখার জন্য ঘর থেকে বার হয়েছিলাম এবং আমার সাথে আরও অনেক বান্ধবী ছিল রাতে এক গর্তে পা দিয়ে একটু পায়ে লেগে মচকা লেগেছিল খুব ভালোই লেগেছিল আমার সবাই মিলে একসাথে রাত্রিতে পাখি দেখার জন্য এ করেছিলাম তার হচ্ছে রাতে শুধু পেঁচাই দেখাচ্ছিল একদিন একটা গাছে লাইট মেরে দেখি সেই গাছটায় পেঁচা আছে বৃষ্টি হচ্ছিল ঝিম ঝিম করে খুব ভালোই লাগছিল মনে খুব ভালো লাগছিল আনন্দ জাগছিল আগের পুরনো দিনের কথাগুলো মনে উঠলে খুব মনে একটা উৎসাহ জাগে